কৃষিতে আমাকে আমাদের এই ঝাড়গ্রামে ধান চাষটি সবচেয়ে বেশি ভালো লাগে যখন ধান চাষটি রোয়া হয় তখন গোটা মাঠ সবুজ হয়ে ওঠে এবং দেখলে মনে হয় যেমন পৃথিবীটা সবুজ প্রাণে ভরে গেছে এছাড়া ধান যখন পাকে তখন গোটা মাঠ হলুদ রঙ দেখায় মনে হয় যেমন গোটা মাঠটি সোনা দিয়ে ভরা আছে তাই আমাকে ধান চাষটি খুব ভালো লাগে এতে সবুজ প্রাণ ও সোনালি রঙ যা আমাদের মনকে মুগ্ধ করে তোলে